আমার ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের কাছেই বাড়ি আমি আজকে ঝাড়গ্রামে বাল্মীকি মুনির তপোবনের কাছে একটি দোকানে জিনিস কিনতে যাবো তাই বাড়ির সকলেই যেতে চায় যেহেতু পছন্দ করে কিনবো সেই জন্য একটি ক্যাব বা অটো দেখার চেষ্টা করলাম কিন্তু ক্যাব পেলাম না একটি অটোই পেলাম অটোটি ভাড়া করে জিজ্ঞাসা করলাম যে ওখানকে যেতে কতো সময় লাগবে তিনি বললেন ঘন্টা খানেক লাগবে আমি সঙ্গে সঙ্গে বললাম দাদা রাস্তাটা তো ওখানটায় খুব খারাপ হয়ে গেছে তাহলে ওই রাস্তায় যাওয়া যাবে না বাস স্ট্যান্ডের পিছন দিক হয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় ঘুরে যেতে হবে তাহলে মোটামুটি কতো সময় লাগবে আপনি কি বলতে পারেন আমাকে